আমি ব্যবসা বাণিজ্যের বিষয়ে অতটাও হয়তো জানি না কিন্তু যখনই দেখেছি এখানে যখন নরমাল কোনো সাধারণ যে ব্যবসাগুলো আর কি হয় ছোট খাটো ব্যবসাগুলো সেগুলোতে বাংলা ভাষা খুব ভালোভাবেই কাজে আসে কারণ এখানে আমাদের লোকাল ভাষা তো বাংলাই যার কারণে অন্যান্য সমস্ত দিক থেকে ব্যবসা বাণিজ্য হোক মানে আর কি ব্যবসার মেন জিনিস কী একজন বিক্রেতা আছে আর একজন ক্রেতা আছে দুজনেই যখন বাঙালি তখন সেই বাংলা ভাষাটা সেইখেনে খুব ভালোভাবেই কাজে আসে যেমন ধরুন কেউ চাল বিক্রেতা আছে কেউ সবজি বিক্রেতা আছে কেউ হয়তো বড় সড় ঘর বাড়ি তৈরি করার জন্য ইঁট রড রং এসব বিক্রেতা আছে কোনো হয়তো দোকানদার আছে যে হয়তো আপনার স্টেশনারি জিনিসপত্রের বিক্রেতা আছে কোনো হয়তো দোকানদার আছে যে হয়তো মেয়েদের মেকআপ টেকাপ এসবের বিক্রেতা কেউ হয়তো গয়না সোনার রূপার গয়না এসবের বিক্রেতা আছে সেখানে যখন ক্রেতা নিজেদের পছন্দের মতো নিজেদের মাতৃভাষা বাংলা দিয়ে সেটাকে বিবরণ দিয়ে সেই জিনিসটা কিনতে পারে তখন সেটা ব্যবসাদারেরও লাভ হয় আর সেটাতে আমরাও মানে আর কি সন্তুষ্ট হয়ে সেই জিনিসটাকে খুব সহজেই প্রাপ্ত করতে পারি তো আমার মতে বলে পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্যে তার মাতৃভাষা বাংলা খুবইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে